পূর্ব বর্ধমান জেলার অর্থনৈতিকের জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অটোমোবাইল কারণ অটোমোবাইলটা হচ্ছে ফোন যেমন আমরা ফোন আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে সেগুলো যখন একটু খারাপ হয় সেগুলোকে একটু বাগাতে হয় মেরামত করতে হয় তখন সেক্ষেত্রে অটোমোবাইলের খুবই গুরুত্বপূর্ণ এখন অটোমোবাইল আরও মানে আধুনিক হয়ে গেছে আধুনিক আরও যন্ত্র এনেছে যেগুলোর সাহায্যে ফোন কম্পিউটার ল্যাপটপ আরও ভালোভাবে মেরামত করা যায় এগুলোই আর তারপর আছে এখন যেমন বাড়িতে বসেই যেমন হয় আর কি কাজের সন্ধান আমি বাড়িতে বসেই যেমন একটা কাজ করি তো সেইগুলিই আর কি সেগুলোর জন্য ইন্টারনেট দরকার ইন্টারনেট এখন খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে আগে যেমন ছিল ওয়ান জি টু জি এখন সেগুলো আছে ফাইভ জি ফোর ফোর জি ফাইভ জি এখন ফোর জি ফাইভ জি খুবই দ্রুতভাবে ডাটা ট্রান্সফার করে খুব দ্রুতভাবে কাজও করে আগে যেমন খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হতো এখন সেগুলো খুবই ফাস্ট হয় কাজগুলো